আমি একটি জামা কিনেছিলাম সেই জামাটি পরেও খুব আরাম ছিল এবং জামাটির রঙ ছিল কালো জামাটা খুব সফট ছিল এবং আমি যখন জামাটি পরে থাকতাম তখন কেউ আত্মীয় স্বজনরা দেখে জিজ্ঞেস করতো জামাটি কোথা থেকে কিনেছিস তখন আমি বলতাম জামাটি বাজার থেকে কিনেছি এবং জামাটির কম্পানি ছিল রেমন্ড কম্পানি